হ্যাঁ দোকানে পটল চল্লিশ টাকা কেজি বেগুন আশি টাকা কেজি ঝিঙ্গা আছে আপনার সত্তর টাকা হ্যাঁ পঁচিশ টাকা কেজি নেবো কী বলুন একবার বাইশ টাকা করে কেজি লেবু নেবো পটল তিরিশ টাকা হ্যাঁ নগদ দোবো

হ্যাঁ নিয়ে আসুন বললাম তো আপনি আসুন তারপরে দাম ঠিক কোর করবো হ্যাঁ দেবো নগদ ক্যাশ দেবো সবজি ভালো আছে তো